হ্যাঁ দা বলুন

হ্যাঁ সময় হয়ে যাবে তবে একটু টাইম লাগবে

মজুরি দুশো টাকা না যেতে একটু বিকেল হয়ে যাবে আর যাবতীয় যা লাগে কল দোকানে গিয়ে জিজ্ঞাসা করলে বলে দেবে তার তার মেন মেন হচ্ছে তারটা নিয়ে আসবেন মোটামুটি ছটা লাগাতে এক ঘন্টা

না না না মটরের সঙ্গে তারটা মেন করে নিয়ে আসবেন বাড়িটা কোথায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যাই হয়ে যাবে ঠিক আছে